হ্যাঁ উৎসবে আমাদের ঘরে যেসব রান্নাগুলি হয় বা আমি যেই রান্নাগুলো করি সেগুলো হচ্ছে আমাদের হুগলি জেলায় যেসব উৎসবগুলো হয়ে থাকে যেমন আমাদের গ্রামের যে পুজো হয় সেই মানে আমাদের এখানে যে গ্রামীণ যে পুজো হয় সেই পুজোগুলো হয়ে থাকে এবং যেসব অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে যেমন সরস্বতী পূজা কালী পূজা এবং গ্রামের যে শীতলা মাতা আছে তার পূজা এবং বাঁকুড়ার পূজা যেগুলো হয়ে থাকে তাতে আমরা যে ঘরে রান্নাগুলো করি যেমন নানা ধরন আমাদের ঘরে তখন কুটুমের সমাহার থাকে যেমন সব জায়গা থেকে কুটুম আসে এবং সেই উপলক্ষে আমরা মাছ মাংস ইত্যাদি সব তো হয় এবং তাছাড়াও নানা ধরনের পিঠে পার্বণ ইত্যাদি সবই হয়ে থাকে এবং উৎসবে আমি এই সবই রান্না করি মাংস চিকেন মটন ইত্যাদি মাংস রান্না হয় এবং নানা রকম পদ্ধতিতে রান্না হয় অনেক রকম আইটেম থাকে যেমন মাংসের কোর্মা কালিয়া মাছের কালিয়া ইত্যাদি সব কিছু হয়ে থাকে এবং আমি সেই সব রান্না করে থাকি আমি বা আমার পরিবারের যে কেউ সাহায্য করে এবং এছাড়াও ইত্যাদি ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা ইত্যাদি এই সব তো হয়েই থাকে রাত্রিবেলা মাংসর নানা রকম আইটেম করা হয় ইত্যাদি